গ্রামে অ্যাম্বুলেন্স থাকা যোগাযোগ থাকা খুবই দরকার যদি গ্রামে কোন অ্যাম্বুলেন্স খারাপ হয়ে থাকে বা কোন কারণে সংযোগ না হয় তাহলে মানুষের খুব অসুবিধা হয় তখন তাকে বিভিন্ন গাড়িতে করে বিভিন্ন প্রাইভেট গাড়ি ভাড়া করে তাদের সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে যেতে হয় অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয় বিশেষ করে গরিব মানুষদের এই ব্যাপারে খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়